হ্যাঁ আমি অনেক সময় অনেকভাবে নির্দিষ্ট পরিবহণের সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখিত হয়েছি যেমন যখন আমরা কলেজে যাই তখন আমাদের বাসের মধ্যে যেতে হয় এবং বাসের মধ্যে যখন প্রচণ্ড ভিড় থাকে সেই ভিড়ের মধ্যে আমাদের যেতে অনেক অসুবিধা হয় আর সেই ভিড়ে যখন বাসে প্রচুর ভিড় থাকে সেখানে বা সিট থাকে না আর সেই সিট না থাকার কারণে আমাদের দাঁড়িয়ে যেতে হয় আর এখনকার রাস্তাঘাটের যা অবস্থা মানে সিটে প্রচণ্ড ভিড় থাকে যানবাহনের প্রচণ্ড সংখ্যা বেড়ে গিয়েছে এবং অ্যাক্সিডেন্টের ইয়েটাও বেড়ে গিয়েছে তাই আমাদের অনেক অনেক সময় অনেকভাবে সম্পর্কে অনেক সম্মুখীন হতে হয়েছে তাই এভাবেই আমাদের অনেক খারাপ অবস্থা দিয়েও আমাদের যেতে হয়